আমি দোকান থেকে এই কিছু দিন আগে একটি মোবাইল ফোন নিয়েছি যেটি ভিভো কোম্পানির এবং এই ফোনটির খুব কম টাকায় আমি পেয়েছি এবং এই ফোনটির ফিচার্সগুলিও মোটামুটি খুব একটা খারাপ নয় তো এই ফোনটির কালারটি খুব ভালো এবং এই ফোনটির যেটি আমাকে সব থেকে বেশি আকর্ষণ করেছে এটি অনেক কম টাকায় আমি গেমিং গেমিং ফোন পেয়েছি যেটি আমার পক্ষে খুব দরকার ছিল এবং এই ফোনটির সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এবং ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো